হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যে তো সীমা দির কাছে আমি সেরকমভাবেই বলবো আমাদের এরকম মাইনে দিলে চলবে না সবসময় ঠিক আছে আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে অসুখ বিসুখ আছে কিন্তু এরকম মাইনে দিলে তো হবে না অন্য অন্য জায়গায় যে এর চেয়ে ডবল মাইনে দিচ্ছে কিন্তু আমাদেরটা মাইনেটা বাড়াচ্ছে না কেন হ্যাঁ চলুন অফিসে গিয়ে বলতে হবে যাইহোক ওদের আমি জানি আমাদের এখানে আশেপাশে একজনা আছে একজনা বলছিল যে আমাদের মাইনে এত করে দিচ্ছে তোমাদের এত অল্প দিচ্ছে কেন কারণ আমরাও তো সেই একই কাজ করি কিন্তু আমাদের মাইনেটা বাড়ছে না কেন আচ্ছা ঠিক আছে আজকে তো যেতে পারবো না কিন্তু কালকেরে আম সমায়টা পেয়ে আমি চলে যাবো হুম আমাদের মাইনেটা বাড়াতে হবে নয়তো এই কাজটা আমরা করবো না হ্যাঁ মা মাইনে বাড়াতেই হবে অবশ্যই মাইনে না বাড়ালে হবে না সবার মাইনে বাড়াচ্ছে আমাদের তো মাইনে বাড়াতেই হবে সে ঠিক আছে কালকেরে কি পরশু দিন আপনার যেমন সুযোগ হয় দেখো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে